আমার জেলা হুগলি জেলা হুগলি জেলার স্বাস্থ্যব্যবস্থা মোটামুটি ভালো কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের ভারতের দক্ষিণ ভারতে যে ধরনের পরিষেবা স্বাস্থ্য পরিষেবা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেই ধরনের স্বাস্থ্য পরিষেবা নেই পশ্চিমবঙ্গে যে ধরনের স্বাস্থ্য পরিষেবা রয়েছে তার প্রধানত কলকাতা কেন্দ্রিক জেলাভিত্তিক পরিষেবা বিশেষ ভালো নয় জেলার মধ্যে অনেকটাই চিকিৎসায় খামতি দেখা যায় হুগলি জেলাও তার বাইরে নয় তো যে সমস্ত স্বাস্থ্য পরিষেবাগুলি হুগলি জেলার মধ্যে থাকে সেগুলি সঠিক সময়ে সঠিকভাবে পাওয়া যায় কিছু ব্যবস্থার ত্রুটি অবশ্যই দেখতে পাওয়া যায় স্বাস্থ্যব্যবস্থা সাধারণত দু ধরনের ভাবে হয়ে থাকে একটি সরকারি প্রতিষ্ঠান এবং একটি বেসরকারি তো সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের একাধিক মতপার্থক্য দেখা যায় বা মতৈক্য দেখা যায় বিভিন্ন সময়ে রুগীর পরিজনদের সাথে স্বাস্থ্যকর্মীদের বা স্বাস্থ্যকেন্দ্রে যে সমস্ত স্বাস্থ্যকর্মী আছে তাদের মতপার্থক্য দেখা দেয় বা সমস্যার সম্মুখীন হয়ে তাদের ব্যবহার সম্পর্কেও মানুষের একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় কেননা তাদের ব্যবহার সম্পর্কে মানুষ মোটেই খুশি নয় কিন্তু যে সমস্ত বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে মানুষ মনে করেন ব্যবহার অনেকটাই ভালো এবং চিকিৎসা ব্যবস্থা ভালো যে সমস্ত মানুষের আথ্য অবস্থা অনেকটাই উন্নত তারা সাধারণত বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়েই বা বেসরকারি যে সমস্ত সংস্থা রয়েছে সেই সমস্ত সংস্থার মধ্যে গিয়েই তারা চিকিৎসা গ্রহণ করে থাকেন এবং তারা তাদের রোগ ব্যাধি হলে সেখানে চিকিৎসা গ্রহণ করে থাকেন কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ বা গরিব মানুষ বর্তমানেও হুগলি জেলায় অবশ্যই বেশিরভাগ মানুষই গ্রাম্য বা গরিব মানুষরা বেশিরভাগ মানুষই সরকারি স্বাস্থ্যকেন্দেই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে থাকেন এবং সুযোগ সুবিধা গ্রহণ করে থাকেন হুগলি জেলায় যে সমস্ত স্থানীয় মানুষের যে সমস্ত চাহিদাগুলি রয়েছে সেগুলির মধ্যে যে সমস্ত হার্টের চিকিৎসা বা ক্যান্সারের চিকিৎসা বা মানুষের ব্রেনের অপারেশানে যে সমস্ত যে সমস্ত উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে সেগুলা হুগলি জেলায় বিশেষ সুযোগ সুবিধা নেই তো সেগুলা যদি সরকার থেকে সেই ব্যবস্থা করা হয় সেটা মানুষের যথেষ্টই উপকার আসবে এছাড়া স্বাস্থ্য পরিষেবায় যে সমস্ত আরও উন্নতি করার প্রয়োজন সে হলো পর্যাপ্ত পরিমাণে যাতে সরকারি হাসপাতালে যাতে পর্যাপ্ত পরিমাণে বেড থাকে বা পর্যাপ্ত পরিমাণে ডাক্তার থাকে এবং নির্দিষ্ট রুগীর চাহিদা অনুযায়ী বা রুগীর পরিমাণ অনুযায়ী অবশ্যই কক্ষ থাকলে সুবিধা হয় যেটা সব সময় লক্ষ্য করতে পারা যায় না এটি সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়া চক্ষু চিকিৎসার জন্য একাধিক যে সমস্ত কেন্দ্রগুলি রয়েছে সেগুলির মধ্যে অবশ্যই দিশা চক্ষু হাসপাতাল হুগলি প্রাইভেট লিমিটেড এই সমস্ত জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকবছর আগে একাধিক এন জি ও সংস্থার দ্বারা বা সংস্থা থেকে চোখে যে সমস্ত ছানি পড়া বা এই ধরনের অপারেশন করানো হতো বর্তমানেও এর প্রচলন রয়েছে তবে অনেকটাই হ্রাস পেয়েছে তো চক্ষু পরিষেবা দক্ষিণ ভারতের যে সমস্ত বড়ো বড়ো যে সমস্ত কেন্দ রয়েছে সেই তুলনায় বা সেরকম এখানে কিছু নেই হুগলি জেলায় কলকাতার যেমন শঙ্কর নেত্রালয় রয়েছে সেখানে যে ধরন বা চেন্নাইয়ে যে শঙ্কর নেত্রালয়ের শাখা রয়েছে এই সমস্তগুলা অনেকটাই উন্নত কিন্তু আমাদের জেলায় সেই পরিমাণ বা সেই সমতুল্য নেই এরকম স্বাস্থ্য পরিষেবার কিছু ভালো কিছু খারাপ দিক অবশ্যই রয়েছে তো উন্নত চিকিৎসার জন্য মানুষ বর্তমানেও কলকাতাকে বা ভিন রাজ্যে দক্ষিণ ভারতেই যেতে হয় সাধারণ সমস্যার জন্য জেলার মানুষ জেলায় চিকিৎসা গ্রহণ করে থাকেন এবং বেশি বাসা বা বিশেষ রোগ ব্যাধি হলে অবশ্যই কলকাতায় এবং দক্ষিণ ভারতেই বর্তমানে হুগলি জেলার মানুষকে যেতে হয় এবং অত্যন্ত গ্রাম্য এলাকার বা গরিব মানুষই সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে থাকেন বেশিরভাগ মুষ্টিমেয় বা পয়সাওয়ালা বা আর্থিক ভাবে সচ্ছল ব্যক্তিরা সাধারণত বেসরকারি চিকিৎসাই গ্রহণ করে থাকেন